প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের ফলে বাংলা ভাষা একটু অন্যরকমভাবে হয়ে যাচ্ছে প্রথমত আমরা যেভাবে খাতা পেনে লিখ লিখতাম চিঠি ফিঠি আদান প্রদান হতো সেসব উঠে গেছে বাংলা লেখাটুকু আমরা শুধু দে যেন মানে সে পড়েছিলাম লিখেছিলাম সেটাই হয়ে গেছে এখন বর্তমানে সব মোবাইলে টাইপ হয়ে যাচ্ছে কম্পিউটারে টাইপ হয়ে যাচ্ছে খাতা পেনে যে বাংলা লেখা সেসব কিছু নেই বাংলা ভাষা ও মানে আস্তে আস্তে আস্তে আস্তে ইন্টারনেট ব্যবহারের ফলে না ভাষাগুলো সব টেকনিকাল ইংরেজি টাইপের মানে ওর যে প্রসেসের ভাষা একটা মোবাইল টোবাইলের যে ভাষা সেই ধরনের ভাষার দিকেই মানুষ এগিয়ে যাচ্ছে মানে বাংলাটাকে বাংলাটাই মানে বলছে কী রকম ইংরেজিতে বলছে সেই বাংলা কথাগুলোকে ইংলিশে কথায় কথায় একটা করে কথা বলছে ইংলিশের মাত্রা চলে সেখানে বাংলাটা যেন মিক্সিং হয়ে যাচ্ছে একই রকমভাবে নেই মানে বাংলায় কথা বলছে বাংলার সঙ্গে বিভিন্ন ইংরেজি ঢুকে যাচ্ছে এই হিন্দি ঢুকে যাচ্ছে তিন চার রকম ভাষা মিলিয়ে ভাষা বলছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা তো এবং আস্তে আস্তে আস্তে আস্তে সেই মাতৃভাষা যেন মানে আগের ছন্দে নেই আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার